বাংলা ভাষা প্রথমত আমাদের মাতৃভাষা তাই আমরা সব ক্ষেত্রেই বাংলা ভাষাই ব্যবহার করতে হয় তার মধ্যে প্রধান হল যে আমাদের কিছু বাংলার লেখক আছে যারা এই বাংলা ভাষাকেই ব্যবহার করে তাদের সাহিত্য বা কবিতা লিখে থাকে তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর যেমন তার বেশিরভাগই বা সবই সাহিত্য বা কবিতা বাংলা ভাষার ওপর নির্ভর করেই লেখা হয়েছে কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা প্রচলিত ভাষা যাতে করে আমাদের বা সমস্ত মানুষেরই সেই সাহিত্য কবিতা পড়ে তাদের জীবনে উন্নতি হয় এবং ভালো মন্দ শেখে জ্ঞান বোধ হয় সেই জন্য বাংলা ভাষাকেই প্রধান ভাবেই বেছে নেওয়া হয়েছে এবং নানান কাজে এই বাংলা ভাষা ব্যবহিত হয় তা সত্ত্বেও সাহিত্য হোক বা কবিতিক এমন কি শৈল্পিক কাজেও বাংলা ভাষার অবদান অনেক বেশি সেই জন্য বাংলা ভাষাটাই আমাদের খুব ভালো লাগে এবং বাংলা ভাষায় কথা বলতেও আমরা খুব আনন্দিত হই এবং বাংলা ভাষাই একে অপরের সাথে কথা বললে মনের ভাবও ভালো থাকে সেই জন্যই আমাদের বাংলা ভাষাকে খুব ভালো লাগে